আমি ঝাড়গ্রাম জেলার যে স্থানে থাকি সেখান থেকে কিছু পথ দূরেই হাসপাতাল রয়েছে এই হাসপাতালে আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকি বিনা পয়সায় কিন্তু এই হাসপাতালে যাওয়ার পথে যে যানবাহন পরিষেবাগুলি রয়েছে সেগুলির মধ্যে টোটো ট্যাক্সি বাস রিক্সা এই ধরণের যানবাহনগুলি রয়েছে সরকারি বাস যেমন চলে তেমন অন্যান্য যানবাহনও চলে তাই আমাদের যেতে এখানে হাসপাতালে পৌঁছাতে কোনো অসুবিধা হয় না ঠিকই কিন্তু আমাদের বাড়ি থেকে হাসপাতালের যে রাস্তাটি সেইটি খুবই খারাপ অবস্থায় রয়েছে এই রাস্তাটির মধ্যে বড়ো বড়ো গর্ত রয়েছে সেই জন্য যদি সেখানে কোনো জরুরীভিত্তিক রুগীকে নিয়ে যেওয়া হয় সেক্ষেত্রে তার খুবই অসুবিধার মধ্যে পড়ে যায় আর এই সব সমস্ত রাস্তাগুলির জন্যই আমাদের এলাকায় বেশিরভাগ বিপদ আপদ ঘটে থাকে এই উঁচু গর্তগুলির জন্য উঁচু নিচু গর্তগুলির জন্য যেমন বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তেমন বিভিন্ন লরি বাস সাইকেল মোটর সাইকেলের মধ্যেও দুর্ঘটনা ঘটে থাকে তাই এই রাস্তাগুলি ঠিক করার জন্য সরকারের প্রতি বারবারই আবেদন জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয় নি বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব বেশি দূর নয় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমরা বাড়ি থেকে হাসপাতালে পৌঁছে যাই সেই জন্য আমাদের কোনো অসুবিধা না হলেও কিন্তু যারা হাসপাতাল থেকে দূরবর্তী এলাকায় বসবাস করে তাদের ক্ষেত্রে এটি খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার